আমার প্রিয় বই হলো চাঁদের পাহাড় যেটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন কারণ আমি একজন বাঙালি তাই আমার বাংলা বই খুব পছন্দ এই সব থেকে বড় ব্যাপার হলো যে চাঁদের পাহাড় আমি দশ থেকে বারোবার দেখেছি কারণ এখানে নদী নালা পুকুর ডোবা জঙ্গল পশুপাখি হিংস্র প্রাণীরা আছে এবং এখানে খুব একটা হিংস্র জন্তু জানোয়ার আছে রাতের অন্ধকারে গেলে মানে মারাত্মক ব্যাপার এখানে বিভিন্ন রকম সাপও দেখতে পাওয়া যায় এই গল্পটা খুব সুন্দর গল্প এ বইটি আমি আমাদের বাড়ির সামনেই একটি বই দোকান আছে ওনাকে বললেই আমাকে দিয়ে যায় এবং আমিও তার কাছে যাই গিয়ে বইটি কিনে নিই এবং না যদি থাকে তাকে অর্ডার দিয়ে দিলাম এবং উনি হলেন আমার কাকু উনি হচ্ছে কলকাতায় গিয়ে সেখানে এ বইটি কিনে আনে এবং মনে করুন আরও বই আছে প্রিয় বই আছে তার মধ্যে এটা সব দিক সেরা বই হলো সেরা সিরিজ এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এটা আমার কাছে খুব ভালো একটি বই